হ্যাঁ আমি একটা যোগ ব্যায়ামের ক্লাসে যোগদান করেছি কিছু দিন আগে আমি যোগদান করেছি সূর্য সূর্য যোগ ব্যায়াম ইনস্টিটিউটে আমি ভর্তি হয়েছি কারণ আমি নিজেকে খুব মোটা হয়ে যাচ্ছি তো সবাই বলছে যে আমার শরীরটা ফিট রাখা দরকার বা আমি নিজেও ভাবছি যে হ্যাঁ আমি একটু বেশিই মোটা হয়ে যাচ্ছি নিজের শরীরের যত্ন নিতে হবে ফিট রাখতে হবে তো সেক্ষেত্রে আমি যখন যোগ ব্যায়ামের ক্লাসে যাই তো সেখানে নানা রকমের আসন দেখায় যেমন পদ্মাসন সিংহাসন অন যোগ যোগ ব্যায়াম বা আরও অনেক রকম দেখায় তো সেইগুলো আমি যখন ক্লাসে গিয়ে করি সেখানে সুবিধে হয় বা সেখানে স্যারেরা থাকেন বা আরও সিনিয়র জুনিয়ররা থাকেন তো তাদের দেখে করতে আমার ভালো লাগে বা অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু ক্লাসের অভিজ্ঞতা যখন ঘরে বসে অনুসরণ করি সেটা একটু আলাদা হয়েই থাকে কারণ সেখানে পদ্মাসন করার সময় যোগাসন করার সময় সিংহাসন করার সময় সেখানে সবাই আছে সবার থেকে আমি দেখে অনুপ্রাণিত হই বা সেটা দেখে করি কিন্তু যখন বাড়িতে বসে করি সেক্ষেত্রে কেউ আমাকে সাহায্য করে না নিজেকে নিজে করতে হয় বা কেউ ভুলে ভুল করলেও সেটা আমার ধরিয়ে দিতে পারে না যখন ক্লাসে করি যোগ ব্যায়ামের ক্লাসে যখন করি সেখানে কোনো ভুল হলে স্যারেরা আছে ম্যাডামরা আছেন বা সিনিয়ররা আছেন তারা ধরিয়ে দেয় কিন্তু যখন বাড়িতে বসে করি তখন তো সেক্ষেত্রে কেউ আমাকে ধরিয়ে দেয় না সেক্ষেত্রে আমার বাড়িতে বসে করতে একটু আলাদা রকম মনেই হয় সেক্ষেত্রে আমি বাড়িতে বসেও আমি সেখানে সেখানে যেটা করে আসি সেটা বাড়িতে এসেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করি কিন্তু সেটা ক্লাসের থেকে সম্পূর্ণ রকমভাবে আলাদাভাবে আমাকে প্র্যাকটিস করতে হয়